ভারতের রাজনৈতিক দলগুলি এখন তো অনেকটাই উন্নত হয়েছে আগের থেকে এখন তারা যে প্রতিশ্রুতি দেন সেটা করার চেষ্টা করেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার পছন্দের নয় যেমন মানুষ সবসময় যে যে হারে শিক্ষিতের হার বাড়ছে সে হারে চাকরি নেই সে হারে ব্যবসায় উন্নতি নেই সে হারে মানুষের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিভিন্ন রকম চাকরি যখন নেই তখন বেকারত্বের হারও বেড়ে চলেছে যার ফলে সমস্যা কিন্তু বাড়ছে এই বিষয়গুলি আমার ভীষণ অপছন্দের এবং আমার প্রিয় রাজনৈতিক নেতা অনেকেই আছেন তাদের নাম আর কটির নাম আর বলব তাদের সঙ্গে যদি দেখা হয় আমি তখন বলব বলি বা দেখা হলে আমি তাদের জিজ্ঞাসা করি যে দা স্যার হচ্ছে বেকারত্বের হার যে হারে বাড়ছে সে হারে কিন্তু দেশের চাকরি বাকরি নেই তা চাকুরির দিকটা একটু লক্ষ্য করা উচিত